হ্যাঁ আপনি ধান বিক্রি করেন তো আচ্ছা আমার ধান লাগবে কিন্তু ধান তো কত করে যাচ্ছে আচ্ছা ও তা ধানটা আমি নেব কীভাবে রাখব একটু যদি পদ্ধতিটা বলে দেন কেন এক দিনে তো ধান সব খাওয়া যাবে না ওই সরুও লাগবে মোটাও লাগবে হ্যাঁ আচ্ছা

আচ্ছা ও আর ধান নষ্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে তাহলে নেব যাব আপনার কাছে হ্যাঁ ওই পাঁচ বস্তা মোটা পাঁচ বস্তা সরু ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা